আমরা সাধাণত বাড়িতে ট্যাপ কলের জলই ব্যবহার করে থাকি পানীয় হিসেবে এছাড়াও আমরা গরমকালে বাইরে থেকে এলে নুন চিনির জলের শরবত করে খাই বা কখনো নুন চিনি লেবু এই দিয়েও শরবত করে খাই আবার এখন গরমকাল কাঁচা আমের সময় কাঁচা আমকে পুড়িয়ে তাকে ছাড়িয়ে তারপরে তাতে চিনি নুন একটু মশলা দিয়ে সেটাকে শরবত বানিয়েও ব্যবহার করি কিংবা পাকা আমেরও জুস বার করে আমরা ব্যবহার করি বাড়িতে যদি অতিথি আসে যদি হাতের কাছে কিছু না থাকে দোকান থেকে লিক্যুইড পাউডার পাওয়া লিক্যুইড পাওয়া যায় সিরাপ সেগুলো এনেও শরবত করে আমরা ব্যবহার করে থাকি তাছাড়াও বাড়িতে অনেক সময় দই থাকে দই দিয়েও আমরা শরবত বানিয়ে নিজেরাও খেতে পারি এতে শরীর ভালোও থাকে এবং সুস্থও থাকে এতে রোদের থেকেও আমাদেরকে খুব উপকার দেয় আম পোড়ার শরবত দইয়ের শরবত নুন চিনির শরবত এগুলো শরীরের পক্ষে খুবই ভালো এবং এগুলো স্বাস্থ্যকর খাবার